আমরা যখন ছোট ছিলাম তখন তখন তো টি ভি ছিল না তখন ছিল রেডিও এই রেডিওতে খবর শুনতে আমার খুব ভালো লাগে কারণ ছোটবেলা থেকে আমরা রেডিওয় খবর শুনে আসতাম এখন বয়স হয়ে গিয়েছে এখন তো খবর শুনতে হয় আমাদের চ্যানেল বলতে আকাশবাণী বলতে চ্যানেল আছে খুব ভালো লাগে কলকাতা খবর চব্বিশ ঘন্টা খবর নিউজ বাংলা আর বাংলা অনেক চ্যানেল আছে কিন্তু আকাশবাণী ওই ওই ওই ইয়ে চ্যানেলটা আমার খুব ভালো লাগে খেলাধুলা খুব ভালো লাগে খেলাধুলার খবর শোনার অপেক্ষায় থাকি ছোটবেলা খ্যা থেকে খেলাধুলার খবর শুনতে খুব ভালো লাগে কে পেল পুরস্কার পেল কি না দেশ বাঙালি খেলা খেলা খেলা জিতলে আমার খুব আনন্দ আমি নিজেও বাঙালি আমাদের খুব খেলায় জিতলে আমাদের খুব আনন্দ লাগে আমাদের খুব একটা গর্ব বাঙালি খেলায় জিতলে বাঙালি ছেলেরা খুব আনন্দ পেয়ে থাকি